হ্যাঁ আমি বলছি এটাতে ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্ট আপনি আমি জানতে চাইছে যে আমার ওই ছুটিতে আমি একটু নর্থ বেঙ্গল যেতে চাই যেমন যেসব ডিসেম্বরের ছুটিতে যেতে চাই তাও ওই ধরুন চার দিন তিন চার দিন হোক চার পাঁচ দিন এরকম চার দিনই ধরুন যাবো হুম হুম হুম হ্যাঁ ধরুন আমরা আট দশ জন আছি পুরোপুরি ধরে নিন

হ্যাঁ টিকিট কি পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম

হুম না আমি আপনাদের প্যাকেজের মধ্যেই সব কিছু করতে চাইছি ঘোরা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম ওরকম ভাবেই যেতে চাইছি এক্ষুনি হুম দেখে বো হ্যাঁ দেখে আপনি বলুন না আট জন কনফার্ম

নিলাম আমাদের চার আমি বলছি কি আমাদের চার জনের করে একটা রুম পেলে হবে দুটো রুম দিলে হবে

খাওয়া থাকা এবং ঘোরার বুঝছো হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ

আচ্ছা তাহলে কখন থেকে আপনি থাকবেন হ্যাঁ ঠিকই আছে আমি তাহলে কবে নাগাদ যাবো আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দেবো আগে ভাগে রাখ হুম